আমি গ্রাম বাংলার গৃহবধূ আমি অনেক কষ্ট করে ছেলেদের বড় করেছি অভাবের সংসারে কষ্ট আমাকে করতে হয়েছে সেলাইয়ের কাজ লো লোকের কাজ অনেক কিছু কাজ করে আজকে আমার ছেলেরা বড় হয়ে উন্নত হয়েছেে তাই আমাকে এখন একটু কাঁথা সেলাই ব্লাউজ সেলাই এটা ওটা সেটা এখন হালকা কাজের উপরে থাকি খুব আনন্দ লাগে কষ্ট তো করেছি এক সময় প্রচুর মানে এত কষ্ট করেছি বলা যাবে না আর এই কথাগুলো আর কষ্টের কথাগুলো এখনো মনে হয় যে ছেলেরা আমাকে কষ্ট দেয় না তাই আমি এখনো আনন্দিত আছি এই নিয়ে একটু সিনেমা টি ভি এই সব দেখি থাকি সেলাই টেলাই করি বাড়িতে কাজকর্ম করি